হ্যাঁ গো বলছ এই দেখছি পার্কে কী কাজ চলছে কত আওয়াজ হচ্ছে কিন্তু এত আওয়াজে কিছুই করা যাচ্ছে না সারাদিন শুধু শুধু মাথা খারাপ হচ্ছে এত আওয়াজে না কিছু শুনতে পাচ্ছি না কিছু করতে পারছি আর তাছাড়া জানিস আমার ছেলের পরীক্ষা সামনে ও পড়তে পারছে না একবার এই সমস্যাটার তো কিছু করতে হবে আর তাছাড়া এদিকে একদিকে রাস্তা তৈরি হচ্ছে এত আওয়াজ কিছু করা যাচ্ছে না আর পাশের বাড়ি আবার গান চালিয়ে যাচ্ছে এত আওয়াজে কিছু হবে বল আর পড়াশোনারও খুব ক্ষতি তাহলে কী বলছিস যাবি কিছু ব্যবস্থা করবি এটার তাহলে সবাই মিলে একদিন যাবি কি নাহলে এই সমস্যাটা দূর কর দূর করতেই হবে এত আওয়াজে কোনও কাজই হচ্ছে না

হুম আর তাছাড়া জানিস আমার শাশুড়ির তো মানে হার্ট পেশেন্ট এত জোরে জোরে গান চালানো যায় বল ঠিক আছে কি বলছিস যাবি কাউন্সিলারের কাছে একদিন বলতে চিঠি লিখতে হবে আবার কে বলেছে আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছে তাহলে আবেদনপত্র দিয়েই একবার কথাটা বললেই হয় খুব বেশিই অসুবিধা হচ্ছে আবেদনপত্র দিয়ে হ্যাঁ তাহলে তুই বাকিগুলোকে ডেকে আনবি আমিও সবাইকে বলব খুব অসুবিধা হচ্ছে এই আওয়াজে আর থাকতে পারছি না আর তাছাড়া যাদের বিয়েবাড়ি চলছে যারা জোরে জোরে গান বাজাচ্ছে তাদেরকেও একটু বলতে হবে যে আওয়াজটা কম করতে হুম ঠিক আছে ঠিক আছে কি বলিস তাহলে যাব তো রাখব এখন